আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় স্থানীয় সঙ্গীত শিল্পীরা ছিলেন তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম এছাড়াও এখন কিছু স্থানীয় সঙ্গীত শিল্পীদের কথা আমরা জানতে পারি তারা হলেন লো লোপামুদ্রা কিশোর কুমার লতা মঙ্গেশকর কুমার সানু উদিত নারায়ণ নচিকেতা পর্যটকরা যখন পশ্চিমবঙ্গের রাজ্যে আসবেন ভ্রমণ করতে তখন তাদের এদের গানগুলো খুব ভালো লাগবে তাছাড়া রবীন্দ্রসঙ্গীত আগমণী বিজয়া জাগো হয়ে এই নগরবাসী আমার পল নজরুল গতি চল চল চল দুই সহোদর ভাই দিজেন্দ্র গীতি ধন ধান্যে পুষ্পভরা আজ নতুন রতনে এই সব গানগুলি পর্যটকদের খুবই ভালো লাগবে